অর্থনীতি একটা দেশ তখনই এগোয় যখন আমাদের দেশের অর্থনীতি প্রথাগত মাধ্যমের বেড়া ভেঙে এগিয়ে যায় তাই দেশের স্বার্থে দশের স্বার্থে আমাদের কাজ করে যেতে হবে সেটা যতই ক্ষুদ্র হোক বা যতই বৃহৎ আমরা যেন আমাদের প্রতিদিনের কাজটা ভালোভাবে ভালবেসে করতে পারি মানুষের সচেতনতা বৃদ্ধি তাদের রক্তে কাজের বিচারবোধ সৃষ্টিশীলতা সৃজনশীলতা আমাদের মধ্য দিয়ে দূরদর্শীকরণের মাধ্যমে আমরা আমি আরও আমার লেখার জগতে আরও এগিয়ে যেতে চাই আমি সমাজকে অর্থনীতি নিয়ে বলতে চাই খুব ছোটো শহর থেকে হওয়ার দরুন আমি জীবনকে খুব কাছ থেকে দেখেছি জীবনের কষ্ট জ্বালা যন্ত্রণা চোখের জল ক্ষিদে অভাব অশান্তি দুর্ভিক্ষ রূঢ়তা সর্বোপরি বেঁচে থাকার লড়াই আমি বরাবরই পুঁজিবারে পুঁজিবাদের বিরুদ্ধে আমি গণতান্ত্রিকতায় বিশ্বাস করি আমি এইটুকুই সমাজকে বলতে চাই এমন একটা পৃথিবী আসবে যে পৃথিবীতে দাঁড়িয়ে আমরা সবাই সমান